পশ্চিমবঙ্গের শিল্প বলতে অনেক শিল্পই রয়েছে এই শিল্পের মধ্যে রয়েছে কাঁথা স্টিচ বেতের জিনিস পাটের জিনিস এবং গালার জিনিস বিভিন্ন ধরণের শিল্পীরা বিভিন্ন ধরণের জিনিস তৈরি করে যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মেলা বসে সেই সময়ে তারা যেমন সেই শিল্পীরা নিজেদের হাতে বানানো জিনিস নিয়ে এসে মেলাতে বিক্রি করে তাতে তাদের পারিবারিক কিছুটা উন্নতি হয় এবং সমাজের রাজ্যের সকলেরই ভালো দিকের পথে যাচ্ছে